বাংলা ভাষা আমাদের দেশে বা আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে যতটা বাংলা ভাষা চলে বাইরের দেশে কিন্তু অতটা বাংলা ভাষা চলে না সেহেতু বাংলা আমরা বাইরের দেশে যখন যাই বাংলা নিয়ে অনেকে আমাদের সাথে কথা বলতে চায় না আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য আর বাংলাদেশ যতটা বাংলা ভাষাটা নিয়ে প্রচলিত ততটা কিন্তু বাইরের রাজ্যগুলিতে সেটি অপ্রচলিত বা বাইরের যে দেশ সেখানে তো বাংলা ভাষা কী জিনিস সেটাই তারা অতটা বুঝে উঠতে পারে না তো বাংলাটাও আমাদের এমন একটা জায়গায় পড়ে আছে যেখানে কিন্তু তার কোনো মূল্য নেই শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের যে কোনো প্রান্তে গেলেই হয় হিন্দি বা ইংরেজি আমাদেরকে শিখতে হয় সেখানে কিন্তু বাংলার কোনো মূল্য থাকে না বাংলাটা শুধুমাত্র আমাদের এখানেই বৈধ সেই জন্যে এখন এমন অবস্থা হয়েছে যে পশ্চিমবঙ্গে যারা এখন থাকছে তাদের কিন্তু অনেকটা মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর যারা বাইরে আছে তাদের কিন্তু অবস্থা অনেকটা সচ্ছল অবস্থায় থাকতে পারছে তো বাংলা আমরা নিজেরা মনে করি যে বাংলা আমাদের ভাষা মাতৃভাষা তো আমরা বাংলাটাকে নিয়ে গর্ব করি কিন্তু বাইরে যখন যাই তখনই মনে হয় যে কেন বাঙালি হলাম বাংলাটা কেন আমাদের মাতৃভাষা হলো বাংলা তো বাইরে কোথাও চলেই না বাইরে তো কেউ নেয়ই না বাংলা কী জিনিস সেটা তারা বুঝতেই চায় না তারা তাদের ভাষাটাকে গুরুত্ব দেয় এমনকি সরকারও সেই ভাষাগুলোকে গুরুত্ব দেয় শুধুমাত্র বাংলা ভাষাটাকে অতটা গুরুত্ব দেয় না তো সেই রকমই বুঝতে পারি না যে বাংলা ভাষাটা নিয়ে মানুষ কতটা এগোতে পারবে তো সে যাই হোক বাংলা ভাষা যেহেতু আছে আমরা যেহেতু বাঙালি বাংলা ভাষাটা অবশ্যই চলবে চলছে আগামী দিনেও থাকবে